আমার বাড়িতে তৈরি বিভিন্ন রকমের পানীয় আছে তার মধ্যে যেমন আমের শরবত আম পোড়া লস্যি লেবুর শরবত এখন গরম কাল লু লাগে লু লাগবে বলে আম পোড়া শরবত খেলে লু লাগে না সেই জন্য আমি আমটাকে পুড়িয়ে আমের খোসা ছাড়িয়ে সেটাকে চটকে তার থেকে শাঁসটা বার করে তার মধ্যে চিনি দিয়ে শরবতটা বানাই সেই শরবতটা ঠান্ডা করে খেলে শরীরটাও ঠিক থাকে লু লাগে না তেমনি দুধের শরবত লস্যি যেটা দুধ চিনি দিয়ে লস্যি বানিয়ে খেলেও শরীর ঠিক থাকে লেবুর শরবত গরমকালে সবাই কিছু না কিছু পানীয় শরবত খেয়ে থাকে